আমি তাল দিঘি থাকি আমার একটি পার্লার আছে এবং ওই পার্লারের কিছু সামগ্রী আনার জন্যই আমাকে শহরে যাতায়াত করতে হয় এছাড়াও অনেক কাস্টমার রয়েছে তারা ফোন করলে তাদের বাড়ি গিয়ে গিয়ে আমি পার্লারের কাজ করে আসি এছাড়া তাদের কোনো পার্লারের কাজ শেখার কোনো আগ্রহ থাকলে আমি নিজের হাতে যত্ন সহকারে তাদের শেখাই তারা যদি কোনো পার্লারে জিনিসপত্র সেখানে যদি সে না পায় সে তার তার জন্যও আমাকে সে ফোন করে তারা ফোন করলে তাদের সামগ্রী আমি তাদের বাড়ি গিয়ে পৌঁছে দিয়ে আসি এতে তারা নিজে হাতে দুটো টাকা ইনকাম যাতে করতে পারে মেয়েরা বিশেষত সেই দিকেই আমি নজর রাখি